আমার জন্ম দক্ষিণ দিনাজপুর বেলুড়ঘাট এলাকায় আর আমি এখানে জন্মেছি ছোটোবেলা থেকে আমি কখনও তেমন কোনো পাখি দেখিনি বা লক্ষ্য করিনি যে বিভিন্ন রকমের পাখি আছে জাস্ট কয়েকটা আমি পাখি দেখেছি যেমন ধরো তোমরা কাক পায়রা এরকম কিছু জাতীয় কিন্তু আমার ইচ্ছে আছে যে আমি বিদেশে গিয়ে পাখি দেখবো পাখি করকম কী কীরকম হয় এরকম কিছু কিন্তু সেরকম সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি কিন্তু আমি নর্থ বেঙ্গল বলো তারপরে সুন্দরবন বলো এরকম এলাকায় গিয়ে আমি অনেক রকমই পাখি দেখেছি তোমরা ধরো নর্থ বেঙ্গল আমি যখন গিয়েছি সেখানে পাখির পাখিগুলো একটু ছোটো টাইপের আর সুন্দরবনের এলাকায় যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে পাখিগুলো একটু বড়ো সাইজের বড়ো বড়ো ঠিক আছে এবার তোমরা বলতে পারো যে এখানে ছোটো ওখানে বড়ো আরে এখানে ছোটো বড়ো কারণ হচ্ছে প্রকৃতি একটা আবহাওয়া এলাকা ঠিক আছে এগুলো আবহাওয়া এবার আবহাওয়ার সাথে সাথে এসে দু জায়গার আবহাওয়া দু রকম এবার যেখানে যেরকম আবহাওয়া সেখানে সেরকম পাখি হয় ছোটো বড়ো বিভিন্ন রঙের হয় বিভিন্ন জাতের হয় এরকম ঠিক আছে এবারে কী দেখেছি এরকম বিভিন্ন রকমের আর কমন পাখি আমরা দেখেই থাকি সাধারণত সব জায়গায় যেমন টিয়া বলো পায়রা বলো এরকম দেখে থাকি সে সুন্দরবন হোক আর নর্থ বেঙ্গল হোক আর আমাদের দক্ষিণ দিনাজপুর হোক দেখেছি এরকম সচরাচর অনেকই পাখি দেখেছি কিন্তু আমার একটা সত্যি নিজের মনের থেকে আমার একটা একটা আগ্রহ জেগেছে যে আমি আরও এর থেকে অনেক ভালো অনেক বিভিন্ন রকমের কালারের বিভিন্ন জাতের পাখি দেখতে চাই তার জন্য আমাকে বিদেশেও যেতে হতে পারে বিদেশে কিন্তু সেরকম সৌভাগ্য আর কি হয়নি একটা আর্থিক অবস্থা হলেও ব্যাপার আছে যাই হোক আমাদের দক্ষিণ দিনাজপুরে এরকম তেমন কোনো তো পাখি নেই এরকম পাখি আছে এর জন্যে আর কি এবার সুন্দরবনে আমাদের সুন্দরবন এলাকায় আমরা বিভিন্ন পাখি দেখেছি কাক টিয়া ময়না ঘুঘু বিভিন্ন রকমের এবার সেগুলো আর কি বড়ো বড়ো ঠিক আছে সুন্দরবন এলাকা মানে একটু বিভিন্ন রকমের সেখানে প্রাণীরা থাকে শুনেছি দেখেওছি এবার এরকম কিছু এবার আমার মনে আছে কিন্তু আমার একটা ইচ্ছা আছে অবশ্যই আমি যদি কোনো দিন পারি চেষ্টা করি আমি অবশ্যই একদিন বিদেশে গিয়ে অনেক রকমের পাখি দেখবে বা তোমাদের সাথেও শেয়ার করবো বলব তোমাদেরকে এরকম